হ্যাঁ যারা পশু পশুপালন করে গরু ছাগল ভেড়া তাদের ক্ষেত্রে তারা নিয়মিতভাবে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে জলপান করায় খাবার খাওয়ায় যেমন গরুরা ঘাস খায় ঘাস খোল ভুষি খড় এগুলো নিয়মিতভাবে তাদের খাওয়ায় এবং মাঠে বেঁধে আসে যখন রোদ পড়ে তাদের নিয়ে ভালো ছাওয়া জায়গায় দেয় তাদেরকে জল খাওয়ায় এবং মানুষটা প্রভাবিত করে রোগ রোগ হচ্ছে রোগ থেকে মুক্ত করে তাদের নিয়মিতভাবে খাবার খাওয়ানো জল দেওয়া ঘাস কেটে খাওয়ানো বা তাদের মশারির ভিতরে যখন মশা লাগে মশা লাগছে বলে যখন মশা কামড়ায় ম্যালেরিয়া থেকে ঘুরে ঘুরে জ্বর হয় বা গলা ফোলে পাতলা পায়খানা হয় তখন গরুদের মশারির ভিতরে মশার থেকে বিরত রাখার জন্য মশারি খাটিয়ে গরুকে গরু ছাগল যারা পোষে যারা পোষ্য গরু আচ্ছা তাদের ওই মশারির ভিতরে রাখে সকালে বার করে যখন কোনো রোগ দেখে যে গরু সুস্থ নেই অসুস্থ হয়ে গেছে উঠছে না কিছু খাচ্ছে না তখন তারা ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে গিয়ে টিকা বা ভ্যাকসিন দেয় দিলে গরুটা বেশ সুস্থ থাকে ওষুধ পাওয়া যায় ওষুধও খাওয়ায় ডাক্তারের কাছে নিয়ে যায় ওষুধ খাওয়ায় বা ডাক্তারও আছে গরুর ডাক্তারও আছে গরু ছাগলের ডাক্তারও আছে তারা আসে এসে টিকা দেয় ভ্যাকসিন দেয় কিছুদিন আগে একটি গরুর আমরা তো পশুপালন করি না কিন্তু পাশের বাড়ি পশুরা আছে তাদের পশু আছে দেখেছিলাম একটা গরুর একটা লোক তাদের কিছু মনে হচ্ছে ক্ষতি করেছিলো সে পায়েতে মেরেছিল মারলে পাটা খোড়া হয়ে গিয়েছিলো এবারে যে ডক্টরটা এসেছিলেন সেই ডক্টর বলছিলেন যে গরুর পাটা ভেঙে গেছে তা উনি কী করেছে কিছু পাত্রে দিয়ে আর ওষুধ দিয়ে ভালো করে বেশ ব্যান্ডেজ করে দিয়েছিলো দিয়ে প্লাস্টার করে দিয়েছিলো যাতে গরুর পাটা ভালো হয়ে যায় তারপরে কিছুদিন পরে দেখলাম গরুর পাটা পুরো গরুর পায়ের মাংসের সঙ্গে জুড়ে গিয়েছে তারপরে বাড়ির লোকেরা তুলে ভালো করে সেটা ছাড়িয়ে ওষুধপালা লাগিয়ে ডক্টরে আবার ফোন করে ডক্টর ডক্টর আসে তাদের বাড়ির লোকেরা সেই গরুর ভালো করে ট্রিটমেন্ট করে করার পরে গরুটি বেশ সুস্থ সাফল্য হয়ে যায় এখন বেশ খাচ্ছে হাঁটছে ভালো আছে বেশ চেহারাটাও খুব নাদুস নদুস হয়েছে গরুদের পাতলা পায়খানা হয় জ্বর আসে বা খে খায় না পেট ফলে এরকম বিভিন্ন ধরনের রোগও হয় গরুদের গরু ছাগল ভেড়া ইত্যাদি বিভিন্ন রকমের তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় নিয়মিতভাবে টিকা ভ্যাকসিন ও ওষুধ বড়িয়েও খাওয়ানো হয় এইভাবে পশুদের তখন যারা পশুপালন করে তারা জানবে যে তারা জানে যে যখন গরু খাচ্ছে না তখন বুঝতে পারে যে ও অসুস্থ আছে য তখন ডক্টর এসে টিকা টিকাগুলো দিয়ে যায় বা ভ্যাকসিন ওষুধের মাধ্যমে তারা দেখকে খাওয়ানোর পরে তাদের গরুরা খাচ্ছে চলাফেরা করছে পশুগুলো ভেড়া সবাই তাদের রোগ ভালো হয়ে গেছে তখন তাদের মালিকরা দেখে যে না ভালো হয়ে গেছে রোগমুক্ত হয়ে গেছে আমাদের পশুগুলো